আমি একদিকে যেমন অফিসের কাজকর্ম সামলাই তেমনি আমার ভালোবাসার আর এক দিক হলো গানবাজনা আসলে যেকোনো মানুষই যেটা খুব পছন্দ করে বা ভালোবেসে সেটা হাজারও কষ্টের বা ব্যস্ততার মধ্যেও খুব আনন্দের সঙ্গেও করা যায় তাই আমার জীবনের বিশেষ ভালোবাসা বা ভালোলাগার জায়গা হলো গানবাজনা যা সঙ্গে আমি সারাদিন রাত কাটাতে পারি নির্দ্বিধায় না খাওয়া দাওয়ার করেও প্রতিদিন প্রতিটা মুহূর্ত আমার রক্তের মধ্যে রয়েছে গানবাজনার মধুর শব্দগুলো তাই আমি কর্মস্থলের সময়টুকু ছাড়া বাদবাকি সময়টা গানবাজনা নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি এবং প্রচণ্ডভাবে চেষ্টা করি সবকিছুর থেকে নিজেকে বাঁচিয়ে এর মধ্যে সময় দিতে এই কারণেই আমি যেকোনো সময় কোনোরকম বাজে কাজ গল্পগুজব বা আড্ডাবাজির থেকে নিজেকে দূরে রেখে গানবাজনার সঙ্গে যুক্ত হয়ে থাকি তাই আমার কর্মস্থল এবং গানবাজনার সঙ্গে ভারসাম্য রাখতে খুব একটা অসুবিধা হয় না গানবাজনা শুধু মঞ্চে শো করার জন্য নয় এটা মনের প্রসারতা বাড়ায় এবং শরীরকে সুস্থ থাকার জন্য সাহায্য করে তাই কর্মস্থলের সঙ্গে গানবাজনার ভারসাম্য বজায় রাখা আমার পক্ষে খুবই সহজ ব্যাপার